থালা বাসন ধোয়ার প্রক্রিয়া ব্যাখ্যা বলতে মানে আমি যেরকমভাবে থালা বাসন ধুয়ে থাকি এমনি নরমালি ভিম জেল ইউজ করি যে লিকুইড জেলটা হয় এটা ইউজ করি এর আগে ভিম বার ইউস করতাম ওই একটা স্ক্রচবাইটের যে ইয়েগুলো হয় প্যাডগুলো হয় ওইটাতে নিয়ে তারপর বাসনে বুলিয়ে নিলাম এরকম করতাম আর ওটা ছাড়াও না হলেও হয় যে আমি এক এক সমায় যখন একটু বেশি তেল তেল চিটচিটে বাসন হয় বা আমার যে গ্যাস ওভেন রয়েছে সেগুলো যখন হয় তখন একটু গরম জলে সামান্য ভিনিগার একটু লিবি এ লেবু আর একটু খাবার সোডা একটু ভিজিয়ে রেখে তারপর বাসনগুলো আর ওই যে আমাদের ওই ইয়েটা রয়েছে সানসেট রয়েছে যেটার ওপরে গ্যাস রাখা হয় গ্যাস ওভেনেরগুলো এগুলোর মধ্যে জল একটু ছিটিয়ে দিয়ে পাঁচ দশ মিনিট রেখে তারপর একটু ওই যে স্ক্রচবাইটের যে একটা যে ইয়ে তারের মতো যে ইয়েটা হয় প্যাডটা হয় ওটা দিয়ে ঘষলে তৈলাক্ত জিনিস অনেক তাড়াতাড়ি পো পরিষ্কার হয়ে যায় আর তার সাথে কাগজিটাও বেশ ভালো কাজ করে বাসন মাজ মাজার জন্য আর এছাড়াও হচ্ছে যখন বাসনটাও ধুচ্ছি যে তেল তি চিটচিটে বাসনগুলো থাকে তার সাথে একটু সার্ফ এক্সেলও অ্যাড করলে বেশ ভালোই হয় পরিষ্কারটা ভালোই হয়